আমি নিজের হাতে রান্না বলতে আমি বাড়িতে সব সময় বেশির ভাগ সময়ই বিরিয়ানি রান্না করি তাই আমি বাইরে যখন গ্রামের বাড়ি গিয়েছিলাম সেখানকার বড়োরা যখন আমাকে আবদার করেছিলো বিরিয়ানি রান্না করার আমি বিরিয়ানি রান্না করেছি এবং প্রত্যেকজনকে খাইয়েছিলাম এবং প্রত্যেকে কিন্তু আমার সুনাম করেছিলো যার জন্য আমি খুব নিজেকে মানে আমি খুব আনন্দিত হয়েছিলাম